আমার বাড়ি মালদায় মালদা এলাকার শিল্পতে এক অন্যতম শিল্প হচ্ছে গম্ভীরা গম্ভীরার মাধ্যমে অনেক ঘটনাকে তুলে ধরা যায় যেটা কবিতা বা লেখার মাধ্যমেও তুলে ধরা যায় না গম্ভীরা স্টেজের উপরেই করা হয় যেখানে অনেক অভিনেত্রী রা সেজে গান করে আর সেজে নাচ করে তাকে তুলে ধরে কোনো ঘটনাকে এক সুন্দরভাবে দেখানোর মতোন একটা ভালো শিল্প হচ্ছে গম্ভীরা মালদা এলাকার কারুকলার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে রেশম শিল্প রেশম যা যেটা দিয়ে অনেক শাড়ি বানানো হয় বা গামছা বা চাদরও বানানো হয় চুড়িদার অনেক রকমের জামা কাপড়ও রেশম দিয়ে বানানো হয় রেশমের দ্বারা অনেক সুন্দর কাজ করে তাকে বিক্রি করে ক্রেতারা কারুকলার মদ্যে মালদা এলাকায় পটের উপরেও অনেক কাজ হয় ক্যানভাস পেন্টিংও বড়ো বড়ো ক্যানভাস পেন্টিং করেও অনেকে বিক্রি করে এইভাবে মালদা এলাকার মধ্যে শিল্পতে গম্ভীরা এবং কারুকলার মধ্যে রেশম শিল্প বা পট পেন্টিং বা ক্যানভাস পেন্টিং তুলে ধরা হয়